আপনি কি ইলেকট্রিক দোকানের দাদা বলছেন কদিন আগে সেই আমি আমার বাড়ির ফিটিংস করালাম না আপনার দোকানের জিনিস নিয়ে আপনি একটা ছেলেও পাঠালেন ওয়ায়ারিংয়ের কাজের জন্য প্রায় এক মাস হয়ে গেছে আরে এতো সমস্যা হচ্ছে কারেন্টের আপনার দোকানের জিনিসগুলোও দেখছি ভালো না বোর্ডগুলো দেখছি যে ঠিকঠাক চার্জ নিচ্ছে না বোর্ডের সুইচগুলো কাজ করছে না এরকম হলে কী করে হবে দাদা আপনি তখন মানে টাকাও তো কম নেননি বলুন আপনি আপনি আপনাকে আমি তখনই বলেছি দাদা দেখুন আমার এই বাজেট এই এর মধ্যে যাতে ভালো কিছু হয় আপনি আমাকে বলতে পারতেন আরেকটু দামী নিতাম না হয় দেখুন এক মাসও কাজ হতে পারলো না তার মধ্যে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে কী করে হবে বলুন টাকাও তো আমার কম যায়নি না তাহলে আপনি ফের তাহলে আপনি ফেরত নিয়ে নিন জিনিসগুলো একটু দেখুন না দাদা ওই টাকার মধ্যে হয়ে যায় কি আমরা আসলে খুব এক মানে গরিব মানুষ তো অনেক কষ্টে এই কাজগুলো করিয়েছি আপনি একটু দেখুন অল্প কিছু টাকা দরকার হয় দেবো কিন্তু একটু ওই টাকার মধ্যে ম্যানেজ করার চেষ্টা করুন ঠিক আছে দাদা ঠিক আছে দাদা আপনি যদি ফ্রিতে ছেলেটাকে আবার পাঠান তাহলে আমার খুবই ভালো হয় আমি ভেবেছিলাম অনেকটা টাকা আবার হয়তো চলে যাবে আপনি আমাকে বাঁচালেন হ্যাঁ দাদা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালোই লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে